আমাদের যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতাল খুব ভালো তাতে খুব তাড়াতাড়ি কাজ হয় পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি তাই আমি সরকারি হাসপাতালেই যাই কারণ সেখানে টাকা পয়সাও কম লাগে ওষুধও সবসময়ে পাওয়া যায় ডাক্তারও অনেক উন্নত সব জিনিস হাসপাতালেই হয়ে যায় তাই বাইরে গেলে অনেক বেশি ঘুরতে হয় হাসপাতালে গেলে একটি জায়গাতেই সব কাজ হয়ে যায় তাই আমি হাসপাতাল যাওয়াটাই বেশি পছন্দ করি সেখানে ডাক্তার নার্সরা এত ভালো তারা সবসময় নিজের লোকের মতো আমাদের সেবা করে তাই আমার কোনো কোনো ক্ষতি হলে আমি প্রথম হাসপাতালেই যাই সরকারি হাসপাতালে আর প্রাইভেট হাসপাতালে অনেক বেশি খরচা হয় বলে সেখানে আমি ততটা যাই না